আমার অসুবিধাগুলি প্রশমিত করতে এবং নিরাপদ আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আমি সব সবার আগে বলব লাক্সারি বাস কেননা লাক্সারি বাস বলব আমরা যদি কোথাও কোনো জায়গায় যদি ভ্রমণে যাই সেখানে যদি আমরা ট্রেনে করে যাই হ্যাঁ ট্রেনে করে অনেক জায়গায় যাওয়া যায় না আবার অনেক জায়গায় যাওয়া যায় কিন্তু দূরে কোথাও ট্রেনে করে যাওয়া যায় ট্রেনে করে যদি যাই আমরা একবারে সেই ভ্রমণ জায়গাতে সেই ভ্রমণের সেই জায়গাটাতে একবারে পৌঁছতে পারব না কারণ আমাদের এখান থেকে বাসে করে যেতে হবে সেই একটা আমাদের শরীরের জার্নি হচ্ছে তারপরে বাস থেকে আবার ট্রেন তারপরে ট্রেন থেকে আবার আমাদেরকে বাস বা প্রাইভেট গাড়ি নিতে হবে তার থেকে আমি মনে করি যে আমরা যদি ভালো যদি লাক্সারি বাসে করে যদি ঘুরতে যাই সেটা হয়তো একটু বেশি বেশি টাইমটা লাগবে কিন্তু সেটা আরামদায়ক হবে কারণ এখন উন্নত প্রযুক্তি দ্বারা আমাদের ভারতে অনেক ভালো ভালো লাক্সারি বাস আছে যে যেখানে আমরা যদি যাই আমরা কিছু বুঝতেই পারব না কারণ সেখানে আমাদের বাড়ির মতো রুমের সিস্টেমও করা আছে বা রুমের সিস্টেম না থাকলেও এত সুন্দর সিস্টেম করা আছে যে সেখানে আমরা খুব সহজেই যেতে পারব কোনো রকম কোনো অসুবিধা হবে না খুব নিরাপদেও যেতে পারব এবারে কখন কোন বিপদটা হবে বলা যাবে না কিন্তু আমি মনে করি বাসে যাওয়াটা নিরাপদ কেননা বাসে যাওয়াটা নিরাপদ বাসে আমরা গেলে সেখানে আমরা আরামদায়কভাবে যেতে পারব আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটাতে খুব সহজেই পৌঁছাতে পারব সেখানে আমাদেরকে একটা দুটো তিনটে গাড়ি এভাবে বদলাতে হবে না আমরা খুব সহজেই যেখানে থাকার ব্যবস্থা হবে সেখানে খুব সহজেই পৌঁছতে পারব বা আমাদের যে দৃষ্টি উপভোগ করব সেই বাসে করে আমরা খুব সহজেই দৃষ্টি উপভোগ করতে পারব এবং খুব সহজেই ফিরে আসতে পারব এখানে আমাদের শরীরের যে আমরা শরীর অসুস্থ হলেও সেখানে আমরা খুব সহজেই যেতে পারব কারণ আমরা যেমন নিজেদের বাড়িতে থাকি বাসেও ওই ভাবেই এখন যে অন্য যে প্রযুক্তিওয়ালা যে বাসগুলো খুব ওই ভাবেই করেছে লাক্সারি বাসগুলো তো সেহেতু আমি মনে করি ট্রেনে বা বাইকে কোথাও ঘুরতে যাওয়ার থেকে বাসে যাওয়াটাই বেটার দূরে কোথাও